পশ্চিমবঙ্গের লোকেরা বছরব্যাপী তারা উৎসাহ নিয়ে অপেক্ষা করে থাকে তাদের সাংস্কৃতিক যে ঐতিহ্য উদযাপন সেটি তারা করবে যেমন আমাদের নববর্ষ বা পয়লা বৈশ বৈশাখ বাংলা নববর্ষকে তারা খুব গ্রহণ করে প্রতিটি বাঙালি সারা বছর হয়তো বাংলার তারিখ মনে থাকে না কিন্তু বৈশাখ মাস এলে তার প্রথম তারিখটি তারা উদযাপন করবে গানে কবিতায় নতুন জামাকাপড়ে খাওয়া দাওয়ায় বিভিন্ন অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত থেকে নজরুলগীতি আধুনিক থেকে অতুলপ্রসাদের গান বা বিভিন্ন নৃত্য কবিতা আবৃত্তি নাটক খাওয়া দাওয়া হৈ হুল্লোড় আড্ডা জলসা নানাভাবে এবং এর সঙ্গে তারা প্রতিদিন সকালে স্নান করে স্নান করে নতুন বস্ত্র পরে কোন না কোন কাছেপিঠের মন্দিরে গিয়ে তারা পুজো দিয়ে সারা বছরের প্রতীক্ষা করে যেন তাদের সময়টি ভালো যায় এবং তাদের যা সংকল্প বা যা মনের ইচ্ছা ছেলের সন্তানের চাকরির ব্যাপারে হোক পরীক্ষায় জয়লাভের ব্যাপারেই হোক কি নতুন বাড়ি করার ব্যাপারে হোক মেয়ের বিয়ের ব্যাপারে হোক এই মনস্কামনা তারা মায়ের কাছে গিয়ে করে যেন এই বছর তাদের মনস্কামনাটুকু পূর্ণ হয় আর এই উদযাপনের সঙ্গে সঙ্গে তারা নজরুলগীতি নিয়ে যেমন চর্চা হয় বা বা বিভিন্ন নজরুল সন্ধ্যা হয় রবীন্দ্রসন্ধ্যা হয় রবীন্দ্রনাথের জন্মদিনকে নিয়ে পঁচিশে বৈশাখ বা বাইশে শ্রাবণ এইরকম সাংস্কৃতিক ঐতিহ্যগুলোকেও তারা সমানভাবে মূল্য দিয়ে তারা উদযাপন করে একইভাবে চলচ্চিত্র উৎসব আমাদের পশ্চিমবঙ্গের একটা বিখ্যাত উৎসব এটা একটা আধুনিকতম প্রচেষ্টা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের এবং টলিউডের অভিনেতা অভিনেত্রীদের সহযোগিতায় এই চলচ্চিত্র উৎসব যেখানে পুরোনো দিনের থেকে আধুনিক পর্যায়ের বিভিন্ন চলচ্চিত্রকে স্থান দিয়ে এবং সেখান থেকে বেছে বেছে এই চলচ্চিত্রগুলোকে দেখানো হয় যেন আগামী প্রজন্ম তাদের ওপর এই চলচ্চিত্রের ওপর তাদের ভালোবাসাটুকু গ্রহণ করতে পারে এবং এইভাবে ডোভার লেন যে সঙ্গীত উৎসব সেটিও খুব বিখ্যাত এখানেও পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের মানুষরা এই উৎসব দেখার জন্য অপেক্ষা করে থাকে আর যারা এটিকে ভীষণভাবে পছন্দ করে তারা সেই সুযোগটুকু গ্রহণ করার জন্য ব্যবস্থাও করে নেয় এছাড়া আমাদের যেমন সারা বছরের ঐতিহ্য সাংস্কৃতিক ক্ষেত্রে রথযাত্রা সেটিও আমাদের জগন্নাথদেবের সঙ্গেও মেদিনীপুরে এটি খুব বিখ্যাত বাঁকুড়াতেও আছে কলকাতাতেও আছে পশ্চিম বর্ধমান বর্ধমান কাঞ্চননগরের রথ মাহেশের রথ এগুলো তো বিখ্যাত চন্দননগরের কাঁচের রথ আর এছাড়া সিয়ারশোল রাণীগঞ্জের পেতলের রথ এগুলোও খুব বিখ্যাত এই রথ দেখার জন্য সারা বছর ধরে মানুষ অপেক্ষা করে তারা সকালে স্নান করে পুজোর থালা নিয়ে ফুল নিয়ে রথের যে জগন্নাথ বলরাম সুভদ্রা তাদের পূজা অর্চ অর্চনা করে আমরা জানি জগন্নাথদেব যেন কৃষ্ণের বিকল্প সেই বিগ্রহকে তারা তাদের মনের মতন করে গুছিয়ে পুজো দেয় এবং প্রার্থনা করে যেন আগামী দিনগুলো তাদের ভালো যায় ভালো দিন যায় নতুন বছরের গৃহপ্রবেশ এই রথের দিন হয় তা রথের দিন আবার আমাদের দুর্গাপুজোর প্রতিমা কাঠামো পুজোর খুঁটিপুজো হয় তাই রথযাত্রাও আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য বহন করে চলেছে আপামর বাঙালির কাছে